আমার এলাকার মূল শিল্প বা কারুকার্যগুলি হলো বিভিন্ন ধরণের মৃৎশিল্প এছাড়াও তামার জিনিসপত্র ও বিভিন্ন হস্তশিল্প ও কারুকার্য শিল্প বিভিন্ন ধরণের শিল্পগুলি অন্যান্য স্থানের চেয়ে আলাদা বলতে বিভিন্ন স্থানের বিভিন্ন রুচি ও শিল্প আলাদা হয়ে থাকে স্থানভেদে বা জীবিকা ভেদে বিভিন্ন জায়গার শিল্প বিভিন্ন হতে পারে যেমন কোনো জায়গার বস্ত্রশিল্প সেখানে উন্নত হতে পারে বা কোথাও তামার বাসন বিখ্যাত হতে পারে বা কোনো জায়গায় মাটির পুতুল বা ক্ষুদ্র ক্ষুদ্র হস্তশিল্প বিভিন্ন ভাবে উন্নত লাভ করতে পারে যা মানুষের জীবিকা অর্জনে সহায়তা করতে পারে এবং এগুলি বিভিন্ন স্থান কাল ভেদে মানুষের রুচি ভেদে আলাদা হতে পারে এর ফলে বিভিন্ন জায়গার রুচি জীবিকা ও পরিবেশ অনুসারে বিভিন্ন দেশের শিল্প বিভিন্নভাবে হতে পারে